আমার জেলায় অর্থাৎ বর্ধমান জেলায় পুজোর স্থান বলতে অনেকগুলোই আছে বিভিন্ন মন্দির তার মধ্যে মেন হল মানে প্রধান হলো সর্বমঙ্গলা মন্দির একশো আট শিব মন্দির পীরবাহারাম মসজিদ বলা যেতে পারে ওটিকে বা ঐতিহ্যবাহী একটি স্থান বলা যেতে পারে পীরবাহারামকে এছাড়াও কঙ্কালকালী কঙ্কালেশ্বর কালী মন্দির কমলাকান্ত কালী বাড়ি বিভিন্ন ধরনের আছ মানে মন্দির আছে যা আমাদের জেলার ঐতিহ্যকে বজায় রাখে বিশেষ করে বলতে গেলে সর্বমঙ্গলা মন্দির বহু বছরের পুরনো এটি একটি মানে দুর্গা মন্দির যেখানে পুজো হয় একশো আট শিব মন্দির হচ্ছে বর্ধমান বর্ধমানে অবস্থিত একশো আটটি শিব মন্দির যা একটি মানে স্থানেরকে ঘিরে চতুর্দিকে অবস্থিত এখানে প্রতি বছর মেলা হয় শিবরাত্রির দিনে পুজো হয় এছাড়াও কঙ্কালেশ্বর কালী বাড়ি এটিও একটি ঐতিহ্যবাহী মন্দির যা বো বর্ধমানের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলছে এছাড়াও পীরবাহারাম শের আফগানের সমাধি যা আমাদের বর্ধমানের মধ্যে একটি বিশেষ দর্শনীয় স্থান এছাড়াও বিভিন্ন ধরনের আছে এছাড়াও বর্ধমানের মানে বারো মাসে তেরো পার্বণের মতন বর্ধমানের যেসব মন্দির বা ঐতিহ্যের স্থানগুলো রয়েছে সেগুলোকে ঘিরে বছরের নানা সময় নানা রকম উৎসব অনুষ্ঠান হতেই থাকে যা আমাদের বিভিন্ন সম্প্রদায় আয় যেমন ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম ক্রিশ্চান সবাইকে একত্রিত করে এবং এটি আমাদের বর্ধমানের সাম্প্রদায়িকতা এবং ভালোবাসা আন্তরিকতাকে বহন করে নিয়ে চলে তো বর্ধমান বরাবরই ঐতিহ্যের শহর ওর দর দশ্যনীয় স্থান সব প্রভিতিকে ঘিরে বর্ধমান মানে বরাবরের জন্যই একটি উল্লেখযোগ্য স্থানাধারীকারী স্থানের মধ্যে পড়ে